পশ্চিম বর্ধমানের কিছু মুখে জল আনা খাবারের মধ্যে প্রধানভাবে রসগোল্লা এবং অতি সুস্বাদু সর্ষে ইলিশ সূক্ষ্ম বাঙালি খাবারের কয়েকটি মুখে জল আনা খাবারের মধ্যে অন্যতম এবং পশ্চিম বর্ধমান জেলাকে এই দুটি খাবার অনন্য করে তুলেছে বহু পুরোনো এই খাবারের পদগুলি ভীষণভাবে জেলার মানুষদের মন কেড়ে এসেছে রসগোল্লা হলো সাদা রঙের এক প্রকার ছানার মিষ্টি এটি চিনি বা গুড় দিয়ে তৈরি হয় সবার কাছেই রসগোল্লা একটি জনপ্রিয় মিষ্টি ছানা এবং তার মধ্যে অনেক সময় সুজির পুর দেওয়া হয় পাকিয়ে গরম রসে ডুবিয়ে এটি প্রস্তুত করা হয় সর্ষে ইলিশ সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের উপাদানে সর্ষে গুঁড়ো সর্ষের তেল হলুদ লবণ কাঁচা লঙ্কা ইত্যাদি এগুলি দিয়ে তৈরি করা হয় পশ্চিম বর্ধমানের মানুষের মধ্যে রসগোল্লা ও সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্খা প্রবল এই জিভে জল আনা খাবার খেতে চাইলে অতি পরিচিত বাঙালি প্রতিষ্ঠান গঙ্গা হোটেলে যেতে হবে রসগোল্লার সন্ধান পেতে হলে বার্নপুর শহরের মিষ্টি মহল আসানসোলে হাজরা সুইটস হিন্দুস্থান সুইটস এখানেই গেলে মিলবে সুস্বাদু খাবারগুলো